ভারতের সবচেয়ে আমি কলকাতার বাসিন্দা কলকাতার সবচেয়ে বড় পুজো হিসাবে এখানে দুর্গা পুজো উদ্যাপন করা হয় দুর্গা পুজো আমরা চার দিন ফেস্টিভ্যালটা আমরা পালন করি চার দিনের মধ্যে আমরা চার দিনে পুজো হয় মায়ের আগমন থেকে শুরু করে মহালয়া থেকে শুরু করে সব কিছুই আমরা করি আর এখানে তার পরেই চলে আসে আমাদের কালী পুজো কালী পুজোতে আমরা কালী মায়ের পুজো করি এবং সেই দিনকে সারারাত উপোস করে পুজো করা হয় আর তার পরে আসে ভাইফোঁটা ভাইফোঁটা আমরা প্রত্যেক ভাইকে ফোঁটা দিই সেইভাবে উদ্যাপন করি ভাইফোঁটায় আমরা ভীষণ আনন্দ করি পুরো পরিবারের সাথে আর তারপর আসে হচ্ছে দিওয়ালি দিওয়ালিতেও আমরা ভীষণভাবে আলো সারাবাড়িতে লাগিয়ে ভীষণ পুজো করা হয় তো বাজি ফাটানো হয় আমরা ভীষণভাবে ভালোভাবে উদ্যাপন করি আর তারপর আসে হচ্ছে স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট সেখানে আমরা প্রত্যেকে সকালবেলায় উঠে কেউ স্কুলে কেউ স্ অফিসে প্রত্যেকে আমরা যাই য্ গিয়ে ওখানে পতাকা উদ্বোধন করা হয় পতাকা উদ্বোধন করার পরে আমরা প্রত্যেককে লজেন্স বিস্কুট মিষ্টি বিতরণ করা হয় তারপর আসে আমাদের হচ্ছে কা বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজোয় আমাদের যে যে লোহার বিজনেস করে বা লোহার নিয়ে কাজ করে সেখানে পুজো করা হয় বিশ্বকর্মা পুজোতে পুজো করার পর হচ্ছে আমরা সবাই একসাথে অফিসের স্টাফ বা যে ব্যবসার এত জায়গা আছে সেই জায়গায় আমরা খাওয়া দাওয়া করা হয় এখানে আর হচ্ছে তারপর আসে হচ্ছে আমাদের রাখী পূর্ণিমা রাখী পূর্ণিমাতেও আমরা ভাইদেরকে পাঠাই হচ্ছে ভাইরা ভাইরা বোনরা সবাই একসাথে হয়ে রাখী পরানো হয় আমরা বোনদেরকেও রাখী পরাই ভাইদেরকেও রাখী পরাই মিষ্টি খাওয়াই দুজনের গিফট আদান প্রদান করি তো সেইভাবে আমরা প্রত্যেকে ফ্যামিলি একতো হয়ে হচ্ছে উদ্যাপনটা করি তারপর হচ্ছে আমাদের পুজো পূর্ণিমা বা লক্ষ্মী পুজো হয় পূর্ণিমাতে লক্ষ্মী পুজোতে আমরা বাড়িতে মা প্রতিমা নিয়ে আসি মাটির লক্ষ্মী ঠাকুর নিয়ে এসে আমরা লক্ষ্মী পুজো করি সেখানে ব্রাহ্মণ ডেকে আমরা প্রসাদ ভোগ সব কিছুর আয়োজন করে পুজো করা হয় বাড়িতে আর আমাদের হচ্ছে পু হচ্ছে শিবরাত্রি হয় শিবরাত্রিতে আমরা পু উপোস করি সামনের মন্দিরে যাই গিয়ে সেখানে আমরা জল ঢালি সারা দিন উপোস থাকার পর চার প্রহর জল ঢালার নিয়ম আমরা জল ঢালি আর হচ্ছে আমাদের এখানে আরও অনেক পুজো আছে যেমন কালী পুজোর পর আমাদের ধর্মরাজ পুজো আছে আমাদের পাশেই মন্দিরে আর ধর্মরাজ পুজোতেও আমরা গণ্ডি কাটি সেখানে পুজো হয় পুজো করি পুজো করার পর আমরা সবাইকে প্রসাদ দেওয়া হয় আর খুব সুন্দর ফাংশান হয় আমরা মজা করি আমরা ঘুরতে যাই আর প্রচুর আলো এখানে থাকে আর আমরা হচ্ছে আরও বিভিন্ন অনুষ্ঠান নিজেদের ঘরেও করা হয় তো এগুলো হচ্ছে আমাদের কলকাতার মধ্যে পুজো হয় মুম্বইতে যেমন আমরা হচ্ছে গণেশ পুজো এখন গণেশ চতুর্থী চলছে তো ওখানে প্রত্যেকেই গণেশ ঠাকুর নিজের বাড়িতে নিয়ে আসে এবং পুজো করা হয় গণেশের প্রিয় খাবার মোদক লাড্ডু এগুলো দিয়ে আমরা পুজো করি প্লাস হচ্ছে আমরা বিভিন্ন ঘরেও অনেক অনুষ্ঠান নারায়ণ পুজো পূর্ণিমা আমাবস্যায় এগুলোও করে থাকি তো এইভাবেই আমরা প্রত্যেকের ছুটিগুলো দিনের ছুটিগুলো উদ্যাপন করি ঈদ আসে ঈদে আমরা ভারতবর্ষে ঈদেও ঈদে আমরা যেমন সেমাই খাওয়া হয় সবার বাড়িতে দেওয়া হয় এই উদ্যাপনগুলো আমরা সবাই মিলেমিশে একসাথে করি আমার অনেক বন্ধুবান্ধব আছে তাদের বাড়ির থেকে ইনভাইট আসে আমরা যাই গিয়ে তাদের সাথে আনন্দগুলো ভাগ করে নিই এইভাবেই আমরা ভারতবর্ষে স্ একইভাবে থেকে অনেক পুজো উদ্যাপন করি উৎসব আমরা পালন করি